বেশ কিছু স্থানীয় গল্প বা কিংবদন্তি গল্প বলতে যে কথা মাথায় আসে সেটা হচ্ছে পুরুলিয়ার যে আমাদের এখানে একটি খুবই প্রসিদ্ধ এবং জাগ্রত ধর্মস্থান রয়েছে হাতিখাদার মন্দির যেটি সেখানকার স্থানীয় লোকের মতে সেখানে নাকি আগে দামালরা এসে তাদের স্থানীয় মানুষের শাক সবজি ঘর বাড়ি নষ্ট করে দিত সেই থেকে তারা হাতিখেদা বলে এক ঠাকুরের কাছে মানত করতে শুরু করে যাতে হাতি তাদের ফসল ঘর বাড়ি ধ্বংস না করে দেয় এবং সেই ঠাকুরের হাতিখেদা নামে এক ঠাকুরের তারা পুজো করতে শুরু করেন এবং তারপর থেকেই ধীরে ধীরে ধীরে ধীরে হাতির উপদ্রব ওই এলাকায় বন্ধ হয়ে যায় এই ধরনের স্থানীয় গল্প বা কিংবদন্তিই বলা যায় এখনও প্রচলিত মানুষের মনে মনে এছাড়াও রহস্যময় স্থান বা আকর্ষণীয় গল্প বলতে পুরুলিয়ার বুকে রহস্যময় স্থান হয়েছে বেগুনকোদোর রেলস্টেশন যেখানে ভুতুরে স্টেশন বলে মানুষের কাছে খুব বেশি পরিচিত সেটি যদিও বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান মঞ্চের অনেকেই গিয়ে সেখানে কিন্তু ভুতের কোন অস্তিত্বই পাননি তবুও সেই গল্প হয়তো আমাদের জেলার বাইরেও বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে রয়েছে বেগুনকোদোর এ এক একটি ভুতুরে স্টেশন